না সত্যি বলতে আমার কোনো ভবিষ্যতের জন্য আমি গানের লক্ষ্য বা আকাঙ্ক্ষা কোনো কিছুই রাখতে চাই না কারণ আমার পরিবারের বলেই দিয়েছে যে পড়াশোনা ভালো করে করতে হবে তো পড়াশোনার চাপের জন্যই আরও গানটা আমার শেখা হয়নি তো আমার কোনো গানের লক্ষ্য বা আকাঙ্ক্ষা কোনো কিছুই নেই কারণ সত্যি কথা আমাদের মানে পরিবার থেকে কেউ মেনে নেয়নি কারণ আমি ছোটবেলা থেকে প্রায় আমি আমার খুবই ভালো লাগতো গান শেখার জন্য আমার পরিবার অতটা আমার উৎসাহ দেয়নি গান শেখানোর জন্য বা গান শেখার জন্য আমি নিজে থেকেই চাইতাম গান শিখব গান শিখব করে তাই আমি প্রথম থেকেই গান মানে চালু করতে পারিনি গানের কিছু আমার হ্যাঁ পরবর্তী ক্ষেত্রে যদি যদি কখনো চান্স হয় তাহলে আমি হচ্ছে যদি কখনো চান্স হয় তাহলে আমি অবশ্যই আমি গানের একটা ক্লাস খুলতে চাই একমাত্র এটাই আমার আপাতত গানের লক্ষ্য সূচনা সবই বলা যেতে পারে তো ওটা থেকেই যদি সূচনা করতে পারি কোনো সময়ে তাহলে সূচনা করতে পারব গান নিয়ে গান নিয়ে আমার অত ধারণা নেই কিছু নেই তাও